আমার কাছে যেই জিনিসটি রয়েছে সেটি হল মোবাইল ফোন এটি একদিকে খুবই ভালো একদিকে খুবই খারাপ বর্তমানে ছেলেমেয়েরা খেলাধুলো ছেড়ে মোবাইল ফোন নিয়ে দিনের পর দিন বসে আছে কেউ গেম খেলছে কেউ কার্টুন দেখছে তার জন্য পড়াশোনায় প্রচুর ঘাটতি হচ্ছে বাচ্চাদের পড়াশুনো হচ্ছে না ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে এর বিষয়ে আমি এটি খারাপ বলব